পাখি দেখার সময় আমি দেখি পুকুরে হঠাৎ এসে দেখি মাছের মতো খেলা করছে জল দেখি হাই মানে ঢেউ খাচ্ছে আমি দেখলাম কি রে বাবা এটা আবার কী দেখি কালো মতো একটা পাখির নাম তার পানকৌড়ি সে ডুব দিয়ে মাছ ধরে মুখে করে নেয় তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখে লোক আসছে কিনা যদি লোক না আসে সে মাছটা সে খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে আবার ডুব দেয় আবার মাছ ধরে আবার জল থেকে উঠে উড়ে পালিয়ে যায় মানুষ দেখে